আচ্ছা এই সি টু রেস্টুরেন্টে আপনার যে স্পেশাল যে খাবারগুলো রয়েছে অর্থাৎ তার যে সব থেকে বড় দামি যে খাবারগুলো রয়েছে সেটা যদি আমি দু প্লেট অর্ডার করি তাহলে আপনি কত টাকা কম আপনারা ছাড় কুপন হিসেবে আমাকে দিতে পারবেন যদি এটার দাম ধরুন দুহাজার টাকার ওপরে হয়ে যায় তাহলে আপনি কোনো ছাড় দিতে পারবেন আচ্ছা যদি দেন তাহলে আপনি এক কাজ করুন তিন প্লেট করে আমার অর্ডার লাগিয়ে দিন তিন প্লেট আর এক প্লেট আমি প্যাকিং প্যাক করে নিয়ে যাব তো আপনি অর্ডারটা দয়া করে একটু কুপন সম্বন্ধে আমাকে একটু তাড়াতাড়ি বলুন এবং আমার অর্ডারটা জলদি জলদি দিয়ে নিন